আমি কি মন্ডল এজেন্সির সাথে কথা বলছি দাদা আমি অন্তর্গত থেকে অর্ণব বলছিলাম আমি আমার একটা জরুরি কারণে আপনাদের ক্যাব বুকিং সাইট থেকে একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু ক্যাবটা তো টাইম মতো এলো আসলো না উপরন্তু যে ড্রাইভার যে নম্বরটা আছে আমার কাছে সেটা আমি অন্তত পাঁচ থেকে ছবার কল করেছি বাট সে রিসিভ করলো না ওই জন্য বাধ্য হয়ে আপনাদের কাছে ফোন ফোন করলাম না আমার কমপ্লেনটা হলো আপনারা এমন সাইট বানিয়েছেন কেন যা আপনার সাইট সার্ভিস দিতে পারবেন না এই সমস্ত সাইট কেন বানিয়েছেন যে আপনার তার জন্য সার্ভিস দিতে পারবেন না এইভাবে মানুষকে বিভ্রান্ত করছেন আমার একটা জরুরি তরফে আজকে একটা জায়গায় পৌঁছানোর কথা তো আপনাদের এমন ড্রাইভার যে ফোনটা পর্যন্ত রিসিভ করছেন না তাহলে এমন অকৃতজ্ঞ মানুষদের আপনারা কেন রাখেন আরে ভুল হয়ে গেছে এসব কথা বলে আমার সাথে কী হবে এখন আমার তো একটা দিন নষ্ট হয়ে গেছে আমার একটা ইম্পর্ট্যান্ট টাইমটা নষ্ট হয়ে গেছে আমরা ক্যাবটা বুকিং করি কখন কীসের জন্য তবে সেটা তো বুঝতে হবে জরুরি তরফ না থাকলে জরুরি কোনো কাজ না থাকলে আমরা তো ক্যাবটা বুকিং করতাম না